আমাদের এলাকায় ধর্মীয় সাংস্কৃতিক স্থান হল মালেশ্বর মন্দির এটা সাধারণত তিনশো বছরের থেকেও বেশি পুরোনো এবং এই পুরোনো মন্দিরটি সাধারণত যখন আমাদের দেশে রাজ রাজারা বসবাস করতো তখন এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দিরে কোনো মূর্তি প্রতিষ্ঠা করা নেই এখানে সাধারণত একটা পাথর প্রতিষ্ঠা করা আছে যেটাকে মানুষ ঠাকুর হিসেবে গ্রহণ করেছে বছরের প্রতি বছর এই মন্দিরে দুর্গা পূজার সময় পুজো হয় পাঁচ দিন ধরে এই প্রতি বছরে এখানকার মানুষজন এখানকার বাসিন্দারা যারা আছে তারা প্রতি বছরই তাদের কাছে অনেক মানুষজন আছে মানে অনেক আত্মীয়স্বজন আছে তারা প্রতিনিয়ত এই মন্দিরটাকে পরিদর্শন করার জন্য যায় এমনও মানুষ আছে যারা এই মন্দিরটাকে দেখার জন্য ঘন ঘন মন্দিরে যায় এবং ঠাকুরকে পরিদর্শন করে আসে